হ্যাঁ আমি কি দি রেস্তোরাঁর দি ফ্রেশ ফ্রাই কাস্টোমার সার্ভিসের সাথে কথা বলছিলাম হ্যাঁ আপনাদের কাছে আমার কিছু ফিডব্যাক দেওয়ার ছিলো আমার অর্ডারের তো আপনারা যেই অর্ডারটা পাঠিয়েছিলেন খুবই আমার খেয়ে ভালো লেগেছে এবং আপনার এই ঝড় বাদলের দিনে আপনারা যে এই এতো কষ্ট করে যে আমার কাছে এই খাবারটা পৌঁছে দিয়েছেন এর জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকলাম আপনাদের খাবারগুলো অতি সুন্দর খেতে এবং আমার খেয়েও খুবই ভালো লেগেছে এর পরেও আমি আপনার যখনই অর্ডার করবো আপনাদের রেস্তোরাঁ থেকে আমি অর্ডার করার চেষ্টা করবো আপনারা এভাবেই কাজ চালিয়ে যান এবং কাস্টোমারকে এভাবেই সন্তুষ্ট করে যান আপনারা খুবই ভালো কাজ করছেন এবার আমার যেই অর্ডারগুলো ছিলো এগ চিকেন বাম্বু বিরিয়ানি চিলি চিকেন চিকেন কষা এবং একটা কোলড্রিংসের বোতল ছিলো এই এই তিন এই কটা জিনিস খুবই সুস্বাদু খেতে ছিলো আপনাদের কাছে এর জন্য খুবই ধন্যবাদ আমি রইলো এই যে আপনাদের যে ডেলিভারি বয়টা আমার অর্ডারটা দিতে এসেছিলো তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন কারণ এই যে ঝড় বাদলের দিনে আমার বাড়ি বয়ে আমার ডেলিভারিটা দিয়ে গিয়েছে এতে আমার খুবই ভালো লেগেছে কারণ আমি যখন অডারটা প্লেস করেছিলাম তখন এতো ওয়েদারটা খারাপ ছিলো না কিন্তু হঠাৎ করে যেই ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছে তখন আমি ভাবলাম যে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু আপনারা ডেলিভারি বয়ের লোকেরা ভালো করে আমার অর্ডারটা আমার কাছে দিয়ে গেছে এটা আমি খুব দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আজকের হয়তো আপনারা অর্ডারটা আপনারা ক্যান্সেল করে দেবেন এটাই আশ্চর্য হওয়ার কথা কারণ যেভাবে ওয়েদারটা খারাপ হচ্ছে কিন্তু আপনারা ঠিকভাবে ঠিক টাইমে আমার কাছে খাবারটা পৌঁছে দিয়েছিলেন এবং খাবারটা গরম ছিলো আবার ভালোও ছিলো কোনো প্রবলেম ছিলো না এর জন্য আপনাদের কাছে খুবই ধন্যবাদ আপনারা এভাবেই কাজ চালিয়ে যান এবার আমার তরফ থেকে আরও কোনো সুযোগ সুবিধা হেল্প লাগলে আপনার ফিডব্যাকে তার জন্য আপনাকে আমার ম্যাসেজ করতে পারেন এবং আমার ফ্যামেলির তরফ থেকে আপনাকেও ধন্যবাদ জানাই কারণ এই ক্রিকেট ম্যাচের সময় বৃষ্টি বাদলের সময় বাড়িতে কোনো রান্নাই হয় নি এবার আপনাদের রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো এনে আমরা খাবো এবং ম্যাচ দেখবো আমার এই ফ্যামেলির জন্যও আপনাকে ধন্যবাদ জানাই এবার ওয়েদার ভালো থাকলে আপনাদের রেস্টুরেন্টে গিয়েও একবার আমরা খেয়ে আসার চেষ্টা করবো এবং সেখানে বসেই আপনাকে আর একটা ফিডব্যাক দেবো আপনারা এতে আশা করছি খুবই সন্তুষ্ট থাকবে